হ্যালো হুম আমার তো যেতে একটু দেরি হবে হচ্ছে কারণ একটু বাজারে গিয়েছিলাম তো ওই জন্য আজকে একটু আমার যেতে দেরি হচ্চে হ্যাঁ নতুন আবার আজ যেগুলো দিয়েছিলাম ওগুলো সুর তাল ছন্দ সব ঠিকঠাকভাবে রেডি করেছো তো হ্যাঁ সেটা হ্যাঁ সেটা অসুবিধা নেই আর বলছি তোমার ওই বান্ধবী রিনা মৌমিতা ওদেরকে একটু বলে দিও যে সে স্যার একটু দেরিতে আসবে বলেছো কি ওদেরকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে